হ্যালো কে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা হ্যাঁ স্যার বলেন

একচুয়ালি স্যার ওর কিছু দিন আগে হ্যাঁ বলেন না একচুয়ালি ও জানিয়েছিল বাট কিছু একটা অ্যানঅ্যাভয়ডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য ওকে পড়ার টাইমটা পায়নি ওই বাট এরপর থেকে আমি মানে নিজে থেকে ওকে টেক কেয়ার করব যেন ও এর পরের বার থেকে ভালো করে পরীক্ষাটা দিক আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি এ কথাটাকে আমি নিজের নোটিশে রাখলাম আর নেক্সট বার থেকে ওর দিক থেকে কোনো রকমের আর কমপ্লেন আসবে না এটা এ কথাটা আমি এবার থেকে লক্ষ্য রাখব প্রেজেন্ট প্রেজেন্ট পার্সেন্টেজ কম হয়ে গিয়েছে হ্যাঁ স্যার ওর একচুয়ালি মাঝে মাঝে ওই যে জ্বরগুলো চলে আসছে তো ওয়েদার চেঞ্জের জন্যই ওর একটুগুলো শরীরগুলো খারাপ হয়ে থাকে ওই জন্য ওর বাবা মানা করে যে আজকে বেটার হল না না পাঠানোটাই বেটার তো ওই জন্য ওর একটু পার্সেন্টেজটা কম হয়ে যাচ্ছে স্কুলে না যাওয়াটা মানে খুব ডিক্রিজ করে গিয়েছে কম হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ